হ্যাঁ ম্যাম বলুন গাড়ি চলাচল ভালো হ্যাঁ প্রচুর পরিমাণে হয় হ্যাঁ অসুবিধা তো একটু হয়ই কিন্তু চলাচল তো করতে হবে কিছু করার নেই রাস্তায় চলাচল করতেই হবে হুম সম্মুখীন হইনি কিন্তু দেখেছি দুর্ঘটনা অনেকের হা হাত অনেকে বেঁচেও ফিরে এসেছে অনেকের হাত পা কেটে গেছে এরকম কিছুই হয়েছে আব আবহাওয়া এখন আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল এখন এখন মোটামুটি ঠিকই আছে আপনাদের ওখানে কেমন

হুম ভালো আছি আপনি ভালো আছেন